দেখুন আমার বিশেষ গুণগুলির মধ্যে আমি বলতে পারি আমি খুব চুপচাপ কথা বলার থেকে কথা বেশি শুনি সে কোনো জিনিসকে করার আগে সেগুলোকে ভাবি সে কোনো জিনিস দেখার আগে সেটাকে পর্যবেক্ষণ করি এইগুলো হচ্ছে আমার গুণ সেগুলোকে উন্নতি আরও করতে গেলে আমার মনে হয় আরও আমার শিক্ষার দরকার আছে দেখুন বড়োজনদেরকে সম্মান করা বড়দের কথাকে শোনা কেউ মারধর করলে বা বকলে তাদের উপরে বিরক্ত হওয়াটা উচিত নয় তাদের কথাকে মন দিয়ে শোনা উচিত আমরা বড়দের কাছ থেকে যেহেতু অনেক শিক্ষা গ্রহণ করতে পারি তা বলে এই নয় যে আমরা ছোটদের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারি না ছোটদের মধ্যেও এমন অনেক গুণ আছে যেগুলো আমাদের বড়দের মধ্যে থাকে না তো সবার কাছ থেকে কথাবার্তা শুনে আমি আমার শিক্ষার উন্নতি বা গুণগুলোর উন্নতি ঘটাতে পারি